আমার প্রিয় সিনেমা পরান যায় জ্বলিয়া রে আমার দেবকে খুবই পছন্দ পরান যায় জ্বলিয়াতে যেই অভিনয়টা দেব তুলে ধরেছে সেটা আমার দারুণ লেগেছে একটা ছেলে বাঙালি ছেলে বাংলার গ্রামে থেকে শহরে গিয়েও কীভাবে শহরের লোকেদের সাথে মিশতে হয় এবং তাদের সাথে কথা বলতে হয় তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং তার প্রিয় মানুষটি যে তাকে কষ্ট দিয়ে মিথ্যে কথা বলে সে তার শহরে চলে গিয়েছিলো বিদেশে গিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে লিপ্ত হয়েছিলো তার কাছ থেকে কীভাবে তাকে সরিয়ে এনে নিজের মানুষ করে রাখতে হয় সেই বইয়ে শিখিয়েছে শিখিয়েছিলো দেব দেবের অভিনয় দারুণ যখন সে ফুটবল খেলতে নেমেছিলো এবং গোল দিচ্ছিলো এবং টোটা চৌধুরিকে দিয়ে গোল করান করাচ্ছিলো তখন খুবই ভালো লাগছিলো একটা বাঙালি ছেলে হয়ে দেব আমাদের গর্ব